আমি একটি এমন বই পড়েছি যা আমাকে কাঁদিয়েছে সে বইটি হল অপু ও দুর্গা এই বইটির মূল বিষয়বস্তু হলো বাংলার গ্রামের দুই ভাই বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস এই উপন্যাসের ছোটোদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী নির্মাণ করেন যা পৃথিবী বিখ্যাত হয় হরিহর রায়ের দূর সম্পর্কের আত্মীয় ইন্দির ঠাকরুন এসে হরিহরের বাড়িতে আশ্রয় নেন তিনি এক বৃদ্ধ বিধবা যার দেখাশোনা করার জন্য কেউ ছিল না কিন্তু হরিহরের স্ত্রী সর্বজয়া ছিল একজন বদমেজাজি মহিলা যিনি ইন্দ্রিকা ইন্দিরিকা ইন্দিরকে সহ্য করতে পারেন না তাই বৃদ্ধার বসবাসের জন্য একটি কুঁড়েঘর দেওয়া হয় তাকে সর্বজয়ার ছয় বছরের মেয়ে দুর্গা ইন্দির ঠাকরুনকে খুব ভালোবাসে এবং ঘণ্টার পর ঘণ্টা তার সাথে বসে রূপকথা শোনে কিছুদিন পর সর্বজয়ার এক পুত্র হয় সর্বজয়া ইন্দিরাকে ইন্দির ঠাকরুনকে হিংসা করতে থাকেন কারণ তিনি মনে করেন যে দুর্গা সর্বজয়ার চেয়ে ইন্দিরকেই বেশি ভালোবাসে তাই ইন্দির ঠাকরুনকে সামান্য কারণে নির্মমভাবে কুঁড়েঘর থেকে বের করে দেওয়া হয় অসহায় বৃদ্ধা তার মৃত্যুর মুহূর্তে আশ্রয়ের জন্য অনুরোধ করে কিন্তু সর্বজয়া হৃদয়হীনভাবে না করে দেয় এবং বৃদ্ধা চালের গুদামে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ঘটনাটির এই এই জায়গাটিতেই আমার খুব খারাপ লেগেছে এবং আমি খুব দুঃখিত অনুভব করেছি